নক্ষত্র বা ছায়াপথে দ্রুত পরিবহণ করার ক্ষেত্রে আমার এমন কোনো ধারণায় নেই অনেক বড় বড় বিজ্ঞানীরা যদি যারা এসব নক্ষত্র ছা বা ছায়াপথ সে সেই নিয়ে গবেষণা করে তারাই বলতে পারবে নক্ষত্র কী কী করে পরিমাপ করব এই পরিমাপগুলি নোক সম্পর্কে আমাদেরকে যে বলতে পারে সেটা যারা জানে আসলে বড় বড় বিজ্ঞানীরা আছে তারাই এই সম্পর্কে বলতে পারবে যে হ্যাঁ যারা এটি নিয়ে গবেষণা করে থাকে তাদেরই এই সম্পর্কে অনেক অনেটাই ধারণা আছে এই সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই